আমার কাছে একটি ফ্যান ছিলো তো ফ্যানটি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ফ্যানটি খারাপ হয়ে যায় তো খারাপ হয়ে যাওয়ার পরে আমি স্থানীয় যে কাছের যে দোকান থেকে ফ্যানটি কিনেছিলাম সেই দোকানে গেলাম তো সেই দোকানে যাওয়ার পর দোকানদার আমাকে বললো এই ফ্যানটি ফেরত নেওয়া যাবেনা এবং দেওয়া যাবেনা সে ওয়ারেন্টি পেপার আমাকে দিয়েছিলো দেওয়ার পরেও সে এরকম ব্যবহারটা আমার সাথে করেছিলো এ দিকটা আমার খুবই খারাপ লাগে